যদি লং ড্রাইভে আমি যাওয়ার খুব ইচ্ছুক যদি যেয়ে থাকি তার জন্য আমার সব থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস মনে করব যে মেডিসিনটা তো এতটা রাস্তা লং ড্রাইভিংয়ে যাব রাস্তায় কিছু অসুবিধা হলে মেডিকেলটা সব থেকে সবার প্রথম দ্বিতীয়ত জলটা সঙ্গে রাখতেই লাগবে এবং খাওয়ার কিছু জিনিস সঙ্গে রাখতে লাগবে এবং শরীরের কিছু পোশাক ওয়েদার তো চেঞ্জ হতেই থাকবে রাস্তার মধ্যে কখন কোন ওয়েদার আসে সেটা আমাকে লক্ষ্য করতে হবে এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস আমাকে সঙ্গে নিয়েই বেরোতে হবে যদি লং ড্রাইভে যাই আমি